আমার মা বাবা আমার পড়াশুনার জন্য অনেক কষ্ট করেছেন নিজের অনেক মনের সাধ পূরণ করতে পারেন নি কিন্তু যেদিন আমি চাকরিতে ঢুকলাম প্রথম মাসের যখন মাইনে আমি হাতে পেলাম সেই মাইনে আমি যেদিন আমার মা বাবার হাতে যখন তুলে দিলাম তো সেই সময়টা ছিলো আমার খুব গর্বের আমি সেদিনকে খুব আনন্দ অনুভব করছিলাম আর খুব গর্বিতও হচ্ছিলাম যে যাক আমি আমার মা বাবার হাতে কিছু তুলে দিতে পারলাম